আমি প্রতিবারেই যেমন জিনিস কিনি অনলাইনে তেমন এ বারও অনলাইনে জিনিস কিনেছিলাম কিন্তু এবারের জিনিসটা আমার মনের মতো হয়নি আমি আমার মায়ের জন্মদিনে একটা মাকে শাড়ি দেওয়ার জন্য অনলাইন থেকে সেই জিনিসটা কিনি কিন্তু শাড়িটার যে রং এবং শাড়িটার যে মান সেটা খুবই খারাপ এবং দামটাও বেশি পড়ে অনলাইনে জিনিসটা কেনার ফলে এবং তার যে মানটা সেই মানটা খুবই খারাপ এবং মা শাড়িটা পরে এবং পরার তার পরের দিন যখন শাড়িটা জল দিয়ে ধোয় সে তার রংও উঠে যায় এবং তার মানটাও অত্যন্ত খারাপ হয়ে যায় তো আমি এটা কিনে একদমই খুশি নই